এখন ধান চাষ করলে এখন ধান চাষ করলে ইয়ে হয় না মানে বেশি বিষও বিষ সার বিষ উদ বেশি দিতে হচ্ছে তাই এর কারণে বেশি লোকসান হচ্ছে সেই জন্য করে সেই জন্য করে চাষিরা হচ্ছে আত্মহত্যা করছে কারণ বুরে যাচ্ছে বুরে যাওয়ার পরে আমাদের এখানে একজন ছিলো তাদেরও ওরকম ধান চাষ করেছিলো এরা এবার সামনে বছরে বন্যায়তে বুরে গেছে ফিসারি বাঁধ ভেঙে গিয়ে বুরে গেছে গিয়ে অনেক টাকা লোকসান হয়েছিলো লোকসান হলে সেই সময় সেই উনি আত্মহত্যা করেছিলো সেই জন্য মানে এইটার যদি মানে সরকার যদি পাশের লোন টোন লোন বা কোনো কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে যদি একটু পাশে দাঁড়াতো তালে খুব ভালো হতো লোনগুলো মানে পাশ করার জন্য যেমন এখন লোন পাশ করতে দিয়ে মানে লোন দিচ্ছে না লোন টোনগুলো একটু মানে সুযোগ সুবিদাগুলো একটু তা মানে দিয়ে দিতে পারলে খুব ভালো হতো তারপরে তারপরে আরও যেমন কৃষকরা যখন যখন ধানচ এই গম চাষ করছে গম চাষ আবার ভুট্টা চাষ আবার এই সবগুলো চাষ করতে গেলে অনেক খরচা হচ্ছে এখনো প্রচুর মানে সার বিষে দেয় খরচা হয়ে যাচ্ছে এই জন্য চাষিরা বেশি ইয়ে হচ্ছে বেশি আর কি ক্ষতি হচ্ছে এই এর জন্য সেই জন্য মাটিগুলো খারাপ হয়ে গেছে আগের মতো আগে যেমন মাটি ছিলো খুব ভালো মাটি এখন ভালো মাটি নেই এর জন্য খুব খারাপ হয়ে গেছে যদি সরকার যদি এর জন্য বেশি খরচা হয়ে যাচ্ছে সেই জন্য এটার সুযোগ এটা হচ্ছে বাঁচাতে গেলে তাহলে ওদেরকে মানে চাষিদের বাঁচাতে গেলে চাষিদের বাঁচাতে গেলে লোন দিতে হবে লোন সরকার থেকে কিছু লোন বা টাকা পয়সার কোনো ব্যবস্থার সুযোগ সুবিধার সরকার যদি পাশে দাঁড়ায় তাহলে খুব ভালো হতো